হ্যাঁ হ্যালো বলছি ওটা কি মা কালী ট্রাভেল এজেন্সি থেকে বলছেন বলছি আমার কিছু জানার ছিলো কারণ আমরা বেড়াতে যাবো সেই জন্য আমি আপনাকে বুক করতে চাই আপনি কি যেতে পারবেন আমরা পনেরোজনের এখন আইটেম আছে তো বাড়লে আর দুজন বাড়বে পনেরো থেকে সাতেরোজন তার থেকে আর বেশি হবে না তো কেরম কী পড়বে আমি তো যাবো ওই দীঘা বেড়াতে হুম এবং হচ্ছে কী হ্যাঁ তারিখটা তো আমরা যাবো পরশু দিন পরশু দিন যাবো আর হচ্ছে দু দিনের ট্যুর

একেকজনের পাঁচ হাজার কিছু কম হবে না তো বলছি হুম হুম হুম বলছি মানে আমাদেেরকে সেখানে গিয়ে আর হোটেলে থাকতে হবে না যাই যে টাকাটা দেবো তার মধ্যেই আপনারা হোটেলে রাখ রাখবেন আচ্ছা আচ্ছা আর বলছি তাহলে হচ্ছে খাওয়া দাওয়া একটু কেমন আছে একটু বললে ভালো হতো আর কি

হুম হুম ও তাহলে তো খুবই ভালো হয় আর বলছি রাস্তাঘাট একটু কেমন আছে মানে কোনো অসুবিধা হবে নি তো আমাদের যেতে কারণ আমাদের সাথে বাচ্চা যাবে তিনজন সেই জন্যে তাদের জন্যেই বলছি কোনো অসুবিধা হবে নি তো রাত্রে ও তো রাস্তাঘাট যেহেতু ভালো বলছেন আর যে হোটেলে হোটেলটা আপনারা বুক করবেন যেখানে থাকবো আমরা রাতে সেখানে কোনো সমস্যা নেই তো মানে কোনো কিছু ভয় টয় নেই তো সেখানে কারণ বাচ্চা থাকবে বুঝতেই তো পারছেন একটু

হুম হুম হুম হুম কারণ আপনাকে জিজ্ঞাসা করছি আপনি তো ট্যুরে নিয়ে যান তাহলে এবারে আপনি সেই হোটেলেই হয়তো থাকেন সেখানে এবারে ভালো মন্দ বুঝেছেন আপনি ওই করেই সেখানকে নিয়ে যাচ্ছেন তো মানে সেই হোটেলকে সেই জন্যেই একটু আপনাকে ভালোভাবে একটু জিজ্ঞাসা করে নিচ্ছি কোনো সমস্যা আছে না কি সেখানে হুম হুম হুম তাহলে তো ভালোই হয় খুবভাবে আচ্ছা হুম হুম হুম ঠিক আছে হুম আচ্ছা হ্যাঁ রাখছি